আমি খুব ভালো সেলাই রান্না আচার এইসব জিনিস বানাতে পারি এবং আমি ছোটবেলা থেকেই সেসব জিনিসে আগ্রহী ছিলাম যখন আমি বিদ্যালয়ে পড়তাম তখন আমি সেলাই বিভাগে সবসময় প্রথম স্থান অধিকার করতাম এবং আমি বিভিন্ন ধরনের সোয়েটার টেবিল ক্লথ ইত্যাদি অনেক কিছুই বানিয়েছি এবং আমার কারুকার্য খুবই সুন্দর বলে আমি নিজে মনে করি কিন্তু যদি পরবর্তীকালে আমি এসব জিনিসের উন্নতি ঘটাতে চাই তো আমি নিশ্চই সেই সুযোগ গ্রহণ করবো এবং আমি আমার প্রশিক্ষণ নিয়ে সেই জিনিসটাকে আরো ভালোভাবে গড়ে তুলবো এখন আমি যেরকম বানাচ্ছি প্রশিক্ষণ নিলে হয়তো আমি তার চেয়েও আরো অনেক ভালো বানাতে পারবো এবং সবার আরো পছন্দ হবে এছাড়াও আমি টিভির অনুষ্ঠান দেখে ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে রান্না শিখেছি এবং আমি সেই রান্নাগুলো বাড়িতে করে সবাইকে খাওয়াই খুবই সুস্বাদু তৈরী হয় রান্নাগুলো তাই আমি এইসব জিনিসে প্রচণ্ড ভালোবাসি করতে এবং আমার যদি কোনোদিন রান্নার প্রশিক্ষণ নেবারও সুযোগ ঘটে তাও আমি সবকিছুই নেবো এবং আমি আরো উন্নতি ঘটানোর চেষ্টা করবো